ছোটো থেকেই আমার ইচ্ছা এস বি আই ব্যাংকের বা যে কোনো সরকারি ব্যাংকের বিশেষ করে এস বি আই ব্যাংকেরই ম্যানেজার হওয়া আমাদের এখানে আশেপাশে দু তিন রকম ব্যাংক আছে যেমন ইউনিয়ন ব্যাংক এস বি আই ব্যাংক আরও ইত্যাদি অনেক কিছুই আছে আমি এস বি আই ব্যাংকের ম্যানেজার হওয়ার স্বপ্নটার জন্য পড়াশুনো করে আসছি এখনও আমি এর জন্য অ্যাকাউনটেন্ট নিয়ে পড়াশুনো করছি আর আমি চেষ্টা করব যাতে আমি এস বি আই ব্যাংকের ম্যানেজার হতে পারি এখানে বেসরকারি সরকারি অনেকগুলো ব্যাংকই আছে কিন্তু আমার ইচ্ছা যে আমি সরকারি ব্যাংকের ম্যানেজার হব